আমি অনলাইন থেকে দুটো জিনিস কিনেছিলাম এই গরমে পরার জন্য দুটো টি শার্ট কিনেছিলাম প্রথমে ভাবছিলাম হয়তো অতোটা ভালো হবে না যেহেতু দামটাও সুলভ মূল্যে আছে তো আমি পরে তারপর পেয়ে দেখলাম না বেশ কাপড়টা ভালোই দিয়েছে খারাপ নয় আর গরমে পরে আরামও লাগঝে আর আমার ফিটিংসটাও মন্দ নয় ভালোই হয়েছে তো সেই হিসাবে দেকছি না বেশ দামটাও ঠিক আছে আর জিনিসটাও পেয়েছি ভালো আর এখন বেশ হয়ে গেলো দু তিন সপ্তাহ দেখছি না জিনিস ঠিক আছে রঙও উঠছে না আর বেশ ফিট ফিটও আছে বেশ জিনিসগুলো